আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা তাই বাংলা ভাষা আমাদের জানা যাবে না বা জানতে পারি না বা বলতে পারি না বাংলা ভাষায় ঠিক ঠাকভাবে কথা বলতে পারি না সেটা আমাদের কাছে না একটা গর্বের বিষয় নয় সেটা আমাদের কাছে লজ্জার বিষয় তাই আমাদের মাতৃভাষা বাংলা যেহেতু সে বাংলা ভাষাটা আমাদের জানাটা আবশ্যক হ্যাঁ অন্যান্য ভাষা জানতে হবে এখন যেহেতু আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি হিন্দিটা যেন আমাদের জানতেই হয় সব জায়গা বাইরে শহরে এবং দেশের বাইরে যেতে গেলে সবাই আমরা হিন্দি হিন্দিতে কথা বলি হিন্দিতে কথা না বললে আমরা হিন্দি না জানলে আমরা বাইরে যেতেও পারি না মানুষের সাথে কথপোকথন করতেই পারি না তাই হিন্দিটা জানতে হবে কিন্তু তার সাথে সাথে যেহেতু আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা হচ্ছে বাংলা তাই বাংলা ভাষাটা আমাদেরকে জানতেই হবে এবং আপনার যে ছোটো বাচ্চা শিশু থাকবে তাদেরকেও ইংলিশ মিডিয়ামে পড়াবেন ঠিক আছে পড়াবেন কিন্তু তার সাথে পাশাপাশি আপনি মাতৃভাষা বাংলাটাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলোও শেখাবেন এবং বাড়ির সকলকে হ্যাঁ যে বাবা মা মাকে মা বলতে শেখাতে হবে বাবা বলতে শেখাতে হবে গ্রান্ডপা বা গ্র্যান্ডমা না বলে ঠাকুমা ঠাকুরদা এইসব বলতে শেখাতে হবে তবেই আমাদের বাচ্চারা অনেক বেশি বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান হবে আমাদের বাংলা ভাষায় দৃষ্টিটি অনেক দূর অনেক দূর আমরা ইংলিশ সহজে রপ্ত করে নিতে পারবো হিন্দিও সহজে রপ্ত করে নিতে পারবো কিন্তু আমরা সঠিক বাংলা ভাষা এত সহজে রপ্ত করতে পারবো না তাই বাংলা ভাষা সবথেকে বলতে গেলে সহজ এবং মিষ্টি মধুর ভাষা যে ভাষায় কথা বলে আমাদের বাঙালিরা অনেক শান্তি অনুভব করে এই বাংলা ভাষার মাধ্যমে কথা বলে মানুষ মনের ভাব মনের দুঃখ কষ্ট আনন্দ বিষাদ সমস্ত কিছু প্রকাশ করতে পারে একটা মানুষের সাথে আর একটা মানুষের যে কথোপকথনের মাধ্যমে তার বাংলা ভাষাতেই মানুষ কথা বলে সব থেকে বেশি একটা শান্তি পায় হ্যাঁ ম সেটা মনের দিক থেকেই হোক আর সব দিক থেকেই হোক তাই আমরা বাংলা ভাষাকে সব সময় সবার আগেই গুরুত্ব দেব যেহেতু আমরা বাঙালি তাই বাংলা ভাষা ছাড়া আমরা আর কিচ্ছু ভাবতে পারি না কিছু বলতেই পারবো না সেই জন্য হচ্ছে আমাদের অন্যান্য ভাষা আমাদেরকে জানতে হবে সেটা শুধুমাত্র অন্য দেশের মানুষের সাথে কথা বলার জন্য কনভারসেশান করার জন্য হ্যাঁ তাদের সাথে কথোপকথন করার জন্য সেটা জানতে হবে বা সেটা শিখতে হবে কিন্তু বাংলা ভাষাটা আমাদের সব থেকে জানা গুরুত্বপূর্ণ এবং অতি আবশ্যক এটা অনেক প্রয়োজনীয় তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সম সময় বাংলা ভাষাকে আমরা সবার সামনে ছোটো বা করে দেখবো না যে আমরা বাংলা ভাষাকে যে ও গুরুত্ব দেবো না বা তাকে ছোটো করবো যে আমরা বাঙালি শুধু বাংলা ভাষাটাই জানি হ্যাঁ আমরা হিন্দি বলতে পারি না বলে আমরা সেটা নিজেদেরকে ছোটো মনে করবো সেটা হবে না আমরা সব সময় বাংলা ভাষা জানি মানে আমরা গর্ব করে বলবো যে আমরা বাঙালি